আমি আমার একজন শিল্পী হয়ে নিজের পছন্দমাফিক ছবিগুলো আঁকি এবং মানুষের চাহিদা অনুযায়ী যে ছবিগুলো তাদের প্রয়োজন সেই ছবিগুলো তৈরি করি এবং এর মাধ্যমে এর থেকে যে অর্থ উপার্জন হয় তার মাধ্যমে আমি জীবিকা নির্বাহ করি এবং বিভিন্ন ক্ষেত্রে এই ছবিগুলোর দ্বারা আমি নিজের মনকে আশ্বাস দিয়ে থাকি